আমি তালদির বাসস্ট্যান্ড থেকে বলছি আমার একটা বন্ধুর বিয়ে আছে আপনারা কি রসগোল্লার অর্ডার নিতে পারবেন এবং সেটি কতটা নিলে কতটা ছাড় হবে এই বিষয়টা আমাকে জানাবে